আমি ফুড কস্টার রেস্টুরেন্টে যেতে চাই আমার একটা বন্ধুর জন্মদিন আছে সেই উপলক্ষে আমরা ওখানে জন্মদিনটা পালন করতে চাই তো সেখানে কি কেবিন টেবিল ফাঁকা আছে আর এছাড়াও আমরা তো স্কুটি নিয়ে যাবো তাই সেখানে কি পার্কিংয়ের কোনো ব্যবস্থা আছে আর এবং সেখানে যদি বন্ধ হওয়ার টাইমটা বলে দেওয়া যায় কারণ আমাদের তো জন্মদিনটা পালন করতে একটু টাইম লাগবে মিনিমাম দু আড়াই ঘন্টা লাগবে